হ্যাঁ বলুন উম হ্যাঁ নিয়ে যেতে পারব আপনি কোথার থেকে বলছেন হ্যাঁ নিয়ে যেতে পারব আপ আপনারা কখন আসবেন বলুন মানে এখানে ও কটার দিকে পৌঁছাবেন পুরোটা ঘুরে দেখতে গেলে ধরু ধরুন আপনাদের দেড় দু ঘন্টা তো লাগবেই তাহলে সব কিছু দেখে বেড়াতে গেলে আপনার মোটামুটি সময় লাগবে হ্যাঁ হ্যাঁ একটা ছিলো ওই একটাই দেখতে পেতে পারেন অনেক সময় অনেক সময়ই ওগুলো চলে আসে নদীর ধারে তখন দেখতে পেতে পারেন আবার কিছু সময়ই ভাগ্য খারাপ থাকলে তখন হয়তো দেখতে নাও পেতে পারেন আর ভাগ্য ভালো থাকলে দেখতেও পেতে পারেন ওটা তো ভ্যারি করে আপনি আসুন না তারপরেই তাহলে ওখান থেকে ঘুরে ঘুরে দেখতে পারবেন যেগুলো মেন মেন জিনিস আমি সেইগুলো অবশ্যই দেখিয়ে দেবো তারপরে যদি ঘুরে দেখতে চান তাহলে সেই ভিতরের দিকে ঘুরে দেখিয়ে দেবো হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার দেখা তো তো সুন্দরবন আসা মানে সুন্দরী গাছ আপনি দেখতেই পাবেন ওইগুলো ওইগুলো তো হ্যাঁ ওগুলো অবশ্যই দেখানো হবে আপনি আসুন তারপরে আপনি দেখে নেবেন আপনারা তো আসছেন বলছেন যখন চলে আসুন তারপরে আমি গাইড করে দেবো না না ঘন্টা অনুপাতেই হবে আপনি আসুন না কোনো সমস্যা হবে না